পূর্ব বর্ধমান জেলায় আমাদের পর্যটন যেগুলো দেখার মতো বাইরে থেকে লোক জমায়েত করে সেইগুলি হলো কার্জন গেট কৃষক সেতু এবং বর্ধমান কেষ্ট স্যার পার্ক এই সমস্ত স্থানগুলো বাইরের লোকজনদের কাছে খুবই আকর্ষণীয় এছাড়া বর্ধমানের সবচেয়ে আকর্ষণীয় দামোদর নদী এই নদীটির ওপর দিয়ে এক সেতু তৈরি হয়েছে যার বর্তমান নাম হচ্ছে কৃষক সেতু এটা আমাদের বর্ধমান জেলা এবং পুরুলিয়া বাঁকুড়া জেলার যাতায়াত ব্যবস্থার একমাত্র জায়গা এইখানে আমাদের শীতকালে পিকনিক করতে বহু লোকজন এই সেতুর নীচেই এসে ভিড় করেন